সাধারণত পশুপালনে বিভিন্ন প্রাণীকেই বড়ো করা হয় যার মধ্যে গরু ছাগল ভেড়া মুরগি ইত্যাদি শুধুমাত্র একটি নয় আপনি একসাথে বিভিন্ন প্রাণীই পালন করতে পারেন যার মধ্যে কিন্তু তাদের একসাথে থাকা রাখা সম্ভব নয় যেমন গরুর জন্য গোয়াল ভ ছাগলের জন্য আলাদা ঘর এবং মুরগির জন্য আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে পশুপালনে নিযুক্ত হওয়ার জন্য আমি প্রথমে পশুদের ভালোভাবে পালন করি এবং তাদের থাকার উপযুক্ত ব্যবস্থা এবং খাওয়ার উপযুক্ত ব্যবস্থা আগেই আমি নিয়ে থাকি এবং এটি আমাদের আয়ের খুব গুরুত্বপূর্ণ একটা উৎস যেমন মুরগির ডিম মুরগি মাংস হিসেবে বিক্রি করা ছাগলেরও মাংস হিসেবে বিক্রি করা এবং গরুর দুধ বিক্রি করে ভালো পরিমাণে একটা টাকা উপার্জন করা যায় এটা আয়ের একটা গুরুত্বপূর্ণ দিক